না আমি কোনো প্রিয় ক্লাসিক বই বা ভিন্টেজ ভিন্টেজ কপি বিশেষ সংস্করণ হার্ড কপি আমার কাছে নেই এসব আমি ভালোবাসি না এগুলো কিন্তু যেগুলো ভালোবাসি আমি সেগুলো কোনো যে দোকান থেকে বইয়ের দোকান থেকে আমি গল্পের বই বিশেষ করে গল্পের বইগুলো তো আমি বেশি কিনি এগুলো আমার খুব ভালো লাগে পড়তে ভূতের গল্প আবার যেসব আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প যেসব সেগুলো আমার খুব ভালো লাগে এগুলো আমি দোকান থেকে কিনে এনে পড়ি আর আমি এই ক্লাসিক ক্লাসিক বই এ সবের ব্যাপারে আমি অত কিছু জানি না আর অত কিছু আমি বলতেও পারবো না এসব সম্পর্কে এটুকু